আমার প্রিয় অভিনেতা হলো দেব ও প্রিয় অভিনেত্রী হলো কোয়েল আমার ছোটোবেলা থেকে এদের দুজনকে দেখতে খুব ভালো লাগে এর আগে যদিও দেব একটু রোগা ছিলো এখন কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে তো দেবকে আমার এখন অতোটা পছন্দ লাগে নি কিন্তু আমার কোয়েলকে এখনো খুব ভালো লাগে মেয়েটা যেমনই সুন্দরী তেমনই গুণী আমার কিন্তু খুব ভালো লাগে কোয়েলকে তো এদের যখন জুটিটা চলতো সিনেমাতে আমার কিন্তু খুব ভালো লাগতো আমি আমার পরিবারকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে দেখতাম তাদেরকে একসাথে তাদের অনেক সিনেমাই আসে যেমন ধরুন প্রেমের কাহিনি চ্যালেঞ্জ এরকম অনেক সিনেমা আছে যেগুলো আমার খুব ভালো লাগে তো এগুলো আমি তাদের সাথে গিয়ে দেখেছি আমার পরিবারের লোকেদেরও খুব ভালো লাগে এছাড়াও যে কোয়েল মল্লিকের আরো নানা রকমের বই হয় বা সিনেমা হয় সেগুলোও আমি দেখতে পছন্দ করি এছাড়া আমি সিনেমা দেখতে বা সিনেমা রিলেটেড কোনো কিছু হলে আমি সেটাকে খুব পছন্দ করি এবং আমি সেটাকে মনোপ্রাণ দিয়ে দেখতে ভালোবাসি